বাংলা ভাষা ব্যবহার করার ক্ষেত্রে অনেক সময় আশেপাশে থাকা অন্যান্য অঞ্চলের ভাষার প্রয়োগ বাংলাতে লক্ষ্য করা যায় অনেক ক্ষেত্রে অন্যান্য ভাষা যেমন হিন্দি ইংলিশ এইসব ভাষার টানও চলে আসে বাংলাতে এবং লেখার ক্ষেত্রে হ্রস্ব উ দীর্ঘ ঊ ভুল হয়ে থাকে যুক্তাক্ষরেরও ভুল হয়ে থাকে যেমন দূর্গা বানানে দয়ে দীর্ঘ ঊ গয়ে রেফ আকার এটা সঠিক কিন্তু অনেক অনেকে দয়ে হ্রস্ব উ গায়ে রেফ আকার লিখে থাকে আবার দীর্ঘ ই ও হ্রস্ব ই কারেরও ভুল হয়ে থাকে অনেকের